আমার এলাকায় কাছাকাছি বেসরকারি হাসপাতাল কয়টি সে সম্বন্ধে আমার সেই রকম কোনো ধারণা নেই হয়তো অনেকই আছে তবে আমার কাছাকাছি বেসরকারি হাসপাতালেই আমি গেছি কয়েকবার সেই বেসরকারি হাসপাতালে যে আমার সামর্থ্যের বাইরে সেরকম কোনো সেখানে খরচাপাতি হয় বলে আমার মনে হয় না কেন না দেখেছি যে খুব বেশি টাকার ব্যাপার ওখানে নেই যেটা মোটামুটি একটা টাকায় মধ্যেই আমার হয়ে গেছে আর ও সেরকম কোনো আমি অসুবিধার মধ্যে পড়িনি খরচের দিক থেকে আর যেহেতু বাড়ি থেকে খুব কাছে আমার যাতায়াত করাটাও আমার খুব সুবিধা হয়েছিল সেখানেও যে আমার কোনো গাড়ি ভাড়া এই সব লেগেছে ওই সব না পরিবহণের দিক থেকেও আমার আমাকে আমার টাকাটা আমার বেঁচে গেছে কেননা আমি ওটা পায়ে হেঁটেই যেতে পেরেছি আর রোগী নিয়েই গিয়েছিলাম রোগীকে বাড়ির মোটরবাইকে করেই নিয়ে যেতে পেরেছি আর ওখানকার সব থেকে যেটা দেখার জিনিস বা যেটা আমি এখন বলব যে ওখানে ওরা যে কর্মীগুলিকে নিয়োগ করেছে যে সব সেবিকারা আছে খুব খুব তাদের আচরণ খুব ভালো খুব দরদি হ্যাঁ নিজের বাড়ির মানুষের মতো করে সেবা যত্ন করা বা কোনো রকম কোনো অসুবিধা হলে সঙ্গে সঙ্গে ডাক্তারদেরকে ডাকা খুব মানে মানে সেবার দিক থেকেও খুব ভালো আচরণ তাদের কোনো দিকেই খারাপ নয় আর সবসময় খবর নেওয়া রোগীদের এই সব দিক থেকে খুবই ভালো বেসরকারি হাসপাতাল হলে কী হবে সেরকম খরচের ধাক্কাও বড় নয় আবার মানে চিকিৎসাও খুব ভালো